পোলট্রির সাধারণ রোগগুলি হলো বার্ড ফ্লু ঝিমুনি প্রভৃতি রকমের রোগ হয়ে থাকে এর জন্য পশু চিকিৎসকের কাছে পরামর্শ নেয়া হয় যেভাবে পোলট্রিকে সুস্থ্য রাখবো আমরা তারজন্য আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারা মল মূত্র করলে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে সেখানে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করতে হবে সঠিক সময় তাদের তাপ দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো পাত্রে জল দিতে হবে খাবার দিতে হবে পশু চিকিৎসকরা যেভাবে যা ওষুধপত্র দেবেন পোলট্রিকে সুস্থ রাখার জন্য সেই ওষুধপত্র সব খাবারে মিশিয়ে ভালোভাবে আমাদের খাওয়াতে হবে খাওয়া হয়ে গেলে সেই জায়গাটা আবার একটা কিছু ঝাড়ু টারু দিয়ে পরিষ্কার করে দিতে হবে ডিম পাড়ার জন্য আমাদের সঠিক একটা জায়গা করে দিতে হবে জলের ব্যবস্থা যাতে পানীয় জল তাদেরকে ভালোভাবে দেয়া হয় যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা খাই পশু পাখি পুষতে গেলে তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে ভালোভাবে জল দিতে হবে তাপ রাখতে রাখতে সব দিন তাপ দিতে হবে শীতকাল হলে একটু বেশি তাপ দিতে হয় গরমকাল হলে একটু কম তাপ দেয়া দরকার চারপাশটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বেশি ঠান্ডা যখন পড়বে তখন আমাদের একটু তিরপল দিয়ে একটু দরজার গেটে যেমন দেয়া হয় সেরকম ঘিরে দিতে হবে যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে সময়ে সময়ে পশু চিকিৎসকে ডেকে এনে দেখাতে হবে কোনো রোগ হয়েছে কি না কেনে কারণ এগুলো মানুষে খেলেও তাদেরও শরীর খারাপ হতে পারে এভাবেই আমার পোলট্রিকে যত্ন রাখার জন্য কিছু উদ্দেশ্য